হ্যাঁ আমি একটি বৃহৎ দলের জন্য রান্না করেছি এর উপলক্ষ ছিলো সরস্বতী পুজো যদি বলি এটি কীভাবে চালু হয়েছিলো তাহলে বলতে হয় যেহেতু আমি পড়াশুনোর সাথে যুক্ত ছিলাম তো হঠাৎ ছোটোবেলায় একদিন আমার মনে হলো যে বাড়িতে সরস্বতী পুজো করাবো মানে পুজোতে দেখি সরস্বতী পুজোয় বিভিন্ন মন্দিরে পুজো হয় এছাড়াও বিদ্যালয়গুলোতে বা কোনো ক্লাবে দেখি তারা প্রতিমা তুলছে তুলে সেখানে পুজো করছে তো সে দেখে আমারও ইচ্ছে হয়েছিলো আমি বাড়িতে বাবাকে বলেছিলাম তো বাবাও রাজি হয়ে গেছিলো কারণ আমি যেহেতু পড়াশুনোর সাথে যুক্ত ছিলাম তো বাড়িতে সরস্বতী পুজো করাটা খারাপ নয় বলে বাবা মনে করেছিলো এবং সেই থেকেই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হওয়া শুরু হয়েছিলো এবং ওই সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেহেতু সরস্বতী পুজো বাবা করছে তো প্রথম বছর সেভাবে বেশি অতিথি নেমন্তন্ন করতে পারে নি কিন্তু তবুও তারপরের বছর বাবা যে ব অনেক অতিথি অনেক অতিথি বলতে আমাদের যেগুলো পরিচিত আত্মীয় স্বজন ছিলো তো তাদেরকে নেমন্তন্ন করেছিলো এবং আমার কিছু বন্ধু বান্ধবও সেখানে ছিল এবং তাদেরকে নিয়েই এই অনুষ্ঠানটি হয়েছিলো এবং সেখানে যেহেতু সবাই সকলকে নেমন্তন্ন হয় করা হয়েছে তো অঞ্জলি শেষে দুপুরে খাবার দাবারের ব্যবস্থা করা ছিলো তো বেশিরভাগই লোকই এসে অঞ্জলি দিয়েছিলো শুধু আমার আত্মীয় স্বজনরা পাড়ার অনেকে এসেও আমাদের বাড়িতে অঞ্জলি দিয়ে গিয়েছিলো এরপর এবং তার মাকে নিয়ে আসা হয়েছিলো তারও যত পূজা অর্চনা সব কিছুর জোগাড় যন্ত্র আমি করেছিলাম আমাকে অনেকে সাহায্য করেছিলো মা সাহায্য করেছিলো এছাড়া বাড়ির অনেকেই সাহায্য করেছিলো কিন্তু তারপর যে দুপুরের খাবার দাবার দুপুরের খাবার দাবারের মধ্যে আমি আমাদের বাড়িতে সেই বছর ফ্রায়েড রাইস হয়েছিলো তো বিভিন্ন যে অনেকই অতিথি এসেছিলো তো প্রায় কুড়ি পঁচিশ জন কি তিরিশ জনের মতো অতিথি এসেছিলো তো তিরিশ জন অতিথির জন্য আমি নিজের হাতে ফ্রায়েড রাইস রান্না করেছিলাম হ্যাঁ তবে হ্যাঁ সবজিগুলো যখন কুটছিলো মানে গাজর বিনস বা ক্যাপসিকাম ওইগুলো যখন কাটছিলো তখন আমাকে সাহায্য করেছিলো মা আমাকে ওই আনাজ বা সবজিগুলো কেটে দিয়েছিলো কিন্তু বাকি চাল সেদ্ধ করা সবগুলোকে ভেজে তারপরে একসাথে মিশিয়ে কতটা পরিমাণ ঘি দেয়া হবে কতটা চিনি দেয়া হবে এগুলো সব আমি নিজের হাতে করেছিলাম এরপর ওইগুলো করার পরও বাড়ির লোক খেয়ে বা অতিথিরা খেয়ে খুব নামও করেছিলো তো এটাই ছিলো আমার একটা বৃহৎ দলের জন্য ওই ফ্রায়েড রাইসই রান্না করা এবং এটার উপলক্ষ্য ছিলো ঐ সরস্বতী পুজো এবং আমার ইচ্ছাকে কেন্দ্র করে এটা তৈরি হয়েছিলো বা চালু হয়েছিলো